ভারতীয় চলচ্চিত্রের মধ্যে দক্ষিণ ভারতের সিনেমাগুলো এখন যথেষ্টই নাম পাচ্ছে তার মধ্যে প্রধান এখন আরআরআর কারণ তার নাট্টু নাট্টূ গানটি অস্কার পেয়েছে দুহাজার তেইশ সালে আমার গোয়েন্দা সিরিজ যেমন ভালো লাগে আমার বাংলা সিনেমার প্রতি আলাদাই প্রেম আছে হয়তো বাঙালি তার জন্যই যেমন আবির চট্টোপাধ্যায়ের করা ব্যোমকেশ সিরিজটা আমার প্রচণ্ড ভালোবাসার একটি সিরিজ তার পরে আসে বাংলা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এখন বিশেষভাবে নিজের কাজের দক্ষতা প্রমান করছে তার ইন্দুবালা ভাতের হোটেল তার বৌদি ক্যান্টিন এগুলো সত্যি দেখার মত এবং আমি কোন একটি গানকে বা একটি সিনেমার গানকে নাম নিয়ে বলতে পারবো না যে হ্যাঁ এই সিনেমার সব গানগুলো আমার ভালো লাগে তবে আমি এটা অবশ্যই বলতে পারবো অরিজিত সিং এর গাওয়া প্রত্যেকটা গানই আমার সত্যিই খুব ভালো লাগে শুধু আমার নয় ভারতের সমস্ত রকমের মানুষের সমস্ত বয়সের মানুষের কাছে সে একটি অনুপ্রেরনা সে একটি ভালোবাসার জায়গা সে এই ভাবেই আরও এগিয়ে যাক এটাই আমি চাইবো